আমার বাড়িতে যদি কোনও অতিথি আসে তাহলে আমি সর্বপ্রথম তাকে নিয়ে যাবো সুন্দরবন জঙ্গলে আমার বাড়ির কাছাকাছি যে স্পটগুলো আছে তার মধ্যে হলো চার নম্বর জিরো পয়েন্ট সেখানে সূর্যোদয়টা খুব ভালো দেখা যায় এবং বাংলাদেশ বর্ডার আছে বহু পর্যটকরা আসে বাইরে থেকে তারা টাকা খরচ করে দেখতে যায় কিন্তু আমার বাড়িতে যদি কোনও অতিথি আসে আমি তাহলে তাদের আগে ওখানে নিয়ে যাই এবং তারপর যেটা পড়ছে সেটা হলো সজনেখালি ক্যাম্প বড়ির ডাবুর সুধন্যখালি যেখানে গিয়ে বাঘ হরিণ এগুলো দেখা যায় তাছাড়া আরও যেটা আছে আমাদের এখানে কালিন্দী নদী রায়মঙ্গল নদী যেগুলো এখানে দেখার মতো এছাড়াও অনেক দূর থেকে কোনও অতিথি আসলে তাহলে আমরা তাকে টাকিতে নিয়ে যাই সেখানে মিনি সুন্দরবন করা হয়েছে এবং বিভিন্ন আরও অনেক কিছু মন্দির বা নদীও দেখার মতো আছে